আমাদের এলাকায় পর্যটকরা যেটা খুব বেশি ব্যবহার করে সেটা হচ্ছে বাস ট্যাক্সি অটো আর টোটো এছাড়াও পর্যটকরা নিজেস্ব গাড়ি ভাড়া করেও পরিবহন করে থাকেন